আমরা যেহেতু গ্রাম এলাকায় থাকি তো আমাদের এলাকায় সারা বছর বিভিন্ন আবহাওয়ায় বিভিন্ন ধরনের ফসল আবাদ হয় যেরকম বর্ষাকালে ধান এবং শীতকালে নানা ধরনের শাক সবজি যেমন আলু ফুলকপি বাঁধাকপি এবং শীতকালে গম সরষে এসব ধরনের ফসল হয় বিশেষ করে বর্ষার সময় ধান পাট এই দুটোই বেশিরভাগ হয় এবং বর্ষার সময় এই দুটোই উপযোগী এই দুটো ফসল ছাড়া যেমন ধান আর পাট ছাড়াও বর্ষার সময় অন্য কোনো ফসল হয় না এমন কি যেমন শীতকালে শীত আলুর জন্য শীত খুবই উপযোগী এবং আলু চাষে যতো বেশি শীত হবে যতো কুয়াশা পড়বে আলুর চাষ তত বেশি ভালো হবে এবং বাকি শীতকালে যেসব ফসল রয়েছে যেরকম শাক সবজি ফুলকপি বাঁধাকপি তার জন্যও শীত খুবই উপকারি এবং শস্য গম এসবের জন্যও শীত খুব উপকারি এবং আবহাওয়া যতোটাই মানে কুয়াশা ধরনের হবে এবং শীতের যে একটু হালকা হালকা হাওয়া হবে এ সেটা চাষবাসের জন্য খুবই উপকারি